পশ্চিমবঙ্গের সংস্কৃতি অন্যান্য জায়গার সংস্কৃতির থেকে একটু আলাদা রকম এখানে নারীরা শাড়ি এবং পুরুষেরা ধুতি পাঞ্জাবি পরে থাকে এটা হল পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি ওই জন্য বলে শাড়িতেই নারী আর পাঞ্জাবিতেই পুরুষ আর এখানের শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব যেখানে মানুষজন সবাই আনন্দের সাথে কাটিয়ে থাকে আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ যেটা পশ্চিমবঙ্গের মধ্যেই সম্ভব হয়ে থাকে